নতুন শিক্ষার্থীদের জন্য সাঁতার শেখানো একটি সহজ কাজ হতে পারে যদিও এটি কিছু সময় এবং অভ্যাসের প্রয়োজন হয় একটি ভালো সাঁতার শেখার জন্য তাকে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে যেমন সাঁতার শেখানো এমন একটি পক্রিয়া যা সময় নেয় প্রথমে নিজের কাছে ধৈর্য রাখা এবং শুরু করার সাথে সাথে তাকে ঠিক ঠিক প্রতিশ্রুতি দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ব্যপার শুরুতে সাঁতার সম্পর্ক বিস্তারিত জানাটাও খুবই গুরুত্বপূর্ণ সাঁতারের বিভিন্ন অংশ উপকরণ সঠিক পজিশন ইত্যাদি সম্পর্কে ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ সাঁতার সঠিক পজিশন এবং হাতের অবস্থান এগুলোও খুবই গুরুত্বপূর্ণ এটি অভ্যাস করার মাধ্যমে সাঁতার ভালোভাবে শিখতে পারবে শুরুতে একজন অভিজ্ঞ সাঁতার শিক্ষক বা অভিজ্ঞ সাথীর সাথে সাঁতার শেখা চেষ্টা করতে হবে তাদের পরামর্শ তাদের প্রেরণা সাঁতার শিখতে সাহায্য করে শিক্ষার্থীরা মনে রাখতে হবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে সাঁতার শেখানো এমন একটা প্রক্রিয়া যা সময় লাগে এবং অনেক অভ্যাসেরও প্রয়োজন তাদের অভ্যেস করতে হয় এবং খুবই ধৈর্য থাকাটাও খুব জরুরি প্রতিদিন নির্দিষ্ট সময় অনুসারে সাঁতার অভ্যাস করাটা খুবই গুরুত্বপূর্ণ ধীরে ধীরে অভ্যাস করলে সাঁতার ভালোভাবে শেখা যায় এই পরামর্শগুলি অনুসরণ করলে নতুন শিক্ষার্থীরা ভালোভাবে সাঁতার শিখতে পারবে এবং তাদের ভালোভাবে প্র্যাকটিসও হবে